আমাদের এলাকায় প্রায়শই বিভিন্ন বিভিন্ন পাখি দেখা যায় যেমন শালিখ টিয়া কোকিল প্রভৃতি প্রভৃতি ভালো ভালো পাখি দেখা যায় কারণ এই পাখিগুলো ভীষণ ভালো সুন্দর হয় আর পাখিগুলো বারবার আমার কাছে চলে আসে এত সুন্দর পাখি মধুর দেখতে খুবই সুন্দর লাগে পাখিগুলোকে দেখতে এরা খুব ভালো প্রজাতির পাখি এরা বারবার আমার কাছে আসে আমিও কিছু খেতে দিই পাখিদের পাখিরা ছুটে তাই আমার কাছে চলে আসে এত দেখতে সুন্দর পাখিগুলো কিছু বলার নেই পাখিগুলোকে খেতে দিই বারবার আসে আমার কাছে এত সুন্দর পাখি কিছু জবাব নাই পাখিগুলো মানে আমার সবচেয়ে পছন্দের পাখি হচ্ছে টিয়া পাখি কারণ এরা সবুজ বর্ণের হয় আর তাদের ঠোঁটটি লাল কালারের এত দেখতে মিষ্টি হয় যে তাদের বুচু বলার নেই আর টিয়া পাখি আমার বাড়িতে আছে আমি তাদেরকে খেতে দিই একটা টিয়া পাখি খুবই পছন্দ আমার সে পাখিটি আমার পাশে থাকে রোজ আসে আমার কাছে আমিও তাকে খুব পছন্দ হয়ে গিয়েছি টিয়া পাখি দেখতে এত ভালো তা কিছু বলার নেই টিয়া পাখির মতো